আমি ছোটবেলায় দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম সেখানের মনোরম দৃশ্য দেখে আমার মন ভরে গেছিল আজও আমার চোখে সেই দৃশ্য ফুটে ওঠে উঁচু উঁচু পাহাড় সেই পাহাড়ের ওপর দিয়েই মেঘগুলো যেমন ভেসে চলে যাচ্ছে দেখে মনে হচ্ছিল আমি সেই মেঘগুলো ছুঁতে পারব সেখানের সুন্দর মনোরম শীতল বাতাস আমার মনকে ছুঁয়ে গেছে দার্জিলিংয়ের কাঞ্চঞ্জঙ্ঘায় ভোরবেলার আমরা সূর্যোদয় দেখেছিলাম সে যে অপরূপ দৃশ্য মুখে বলে বোঝানো যাবে না দার্জিলিং মেলে ঘুরতে গিয়েছিলাম প্রথম আমি ঘুম স্টেশনে ট্রয়ট্রেনে চেপে গিয়েছিলাম অদ্ভুত একটা অনভূতি হয়েছিল আমার এছাড়াও আমি পুরী ঘুরতে গিয়েছিলাম সেখানে সমুদ্রের ঢেউ প্রথম দেখে আমার খুব ভালো লেগেছিল সমুদ্রে আমরা স্নানও করেছিলাম পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম সেখানে অদ্ভুত লেগেছিল একটা জিনিস সেটি হল পুরীর রান্নাঘরের প্রসাদ তৈরি করা একসঙ্গে দশ বারোটা হাঁড়ি বসিয়ে প্রসাদ তৈরি হয় কিন্তু অদ্ভুত জিনিস হল এটাই যে নিচের হাঁড়ির প্রসাদ আগে না হয়ে ওপরের হাঁড়ির প্রসাদ সব থেকে আগে হয় এই অদ্ভুত এবং আশ্চর্য জিনিস আজও আমার স্মৃতিতে রয়ে গেছে